উত্তর ভারত না দক্ষিণ ভারতের কন্টিনেন্টাল খাবার দুটোর মধ্যে আমি উত্তর ভারতের খাবার কন্টিনেন্টাল যেটা আছে সেটাকে আমি বেশি প্রাধান্য দিই এবং সেই খাবারটাকে আমি রান্না করতে চাই বিভিন্ন ধরনের যে কন্টিনেন্টাল খাবারগুলো হয় তার মধ্যে মাংসের কিছু হয় আর হয় এ সমস্ত খাবারগুলো আমি রান্না করতে চাই রান্না করে আমি খেতে চাই খুবই সুস্বাদু লাগে আমাকে এই খাবারটা